আমি কোনো দিন ফটোগ্রাফিতে আনুষ্ঠানিকভাবে কারোর কাছ থেকে প্রশিক্ষণ নিইনি আমি ছোটো থেকেই আমার ফটো তোলার ইচ্ছা ছিল তাই আমি আমার বাবা ও মায়ের মোবাইল নিয়ে বিভিন্ন পশু পাখি প্রকৃতির ছবি তুলতাম তারপর আমি বড়ো হতে নিজের একটা ফোন কিনি এখন তাতেই ছবি তুলি এবং এইভাবেই আমি ছবি তোলা শিখেছি ও ভালো ছবিও তুলি এখন আর ও চেষ্টা করবো প্রত্যেক দিন ভালো ভালো ছবি তোলার আমার অনুপ্রেরণা হলো জন স্টিভ আর আমি এই ফটোগুলি এডিট করি বিভিন্ন অ্যাপ থেকে যেমন ক্যাপকাট রিমিনি ইনশর্ট ভিএন ভিটা কারণ এই অ্যাপগুলি একটি বিজ্ঞানগারের পক্ষে খুবই ভালো ও সাহায্য করে খুব ভালো ফটো তাড়াতাড়ি কোনো ফটোকে এডিট করতে আমি আমার ফটোতে বিভিন্ন ভাবে বিভিন্ন লেন্সের মাধ্যমে বিভিন্ন ঋতুর পরিবর্তনের ছবি তুলি আমি বাইরের পরিস্থিতি থেকে ক্যামেরাকে রক্ষা করার জন্য বিভিন্ন ধরনের ব্যাগ ইউস করি যেমন ওয়াটারপ্রুফ ব্যাগ আমি মনে করি যে প্রযুক্তির অগ্রগতির ফলে বিভিন্ন ধরনের নতুন নতুন ক্যামেরা এবং বিভিন্ন বিভিন্ন নতুন ধরনের সফটওয়্যারগুলি আবিষ্কারের ফলে এখন ফটোগ্রাফি পেশাটি আরও সহজলভ্য হয়ে উঠেছে এবং প্রযুক্তির অগ্রগতির জন্যই ক্যামেরাগুলি মানুষের কাছে আরও আরও সহজলভ্য হয়ে ওঠার কারণে বিভিন্ন মানুষের বিভিন্ন মানুষ এই পেশার সঙ্গে যুক্ত হয়েছেন যার ফলে এই এই এই পেশাটি আরও অনেক আগের থেকে অনেক আরও প্রতিযোগিতামূলক হয়ে উঠেছে